আমাদের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমরা জানি যে নীল বিদ্রোহের সময় নীলকররা চাষীদের উপর প্রচুর অত্যাচার করতো এমনকি তাদের ঘরের মেয়েদের উপরও একবারে অজাতনীয় যা সহ্য করা যায় না এই ধরনের অত্যাচার করতো তাছাড়া রাস্তার গায়ে হোটেলে আর কোথাও খেতে গেলে তাও ইংরেজরা রাস্তার গায়ে নোটিশ টাঙিয়ে দিতো যে কালো চামড়ার মানুষ ও কুকুরের প্রবেশ নিষেধ এছাড়াও আমাদের যে স্বাধীনতা আন্দোলনের ক্ষুদিরাম বসু সে কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে বোমা ছাড় ছুঁড়তে গিয়ে অন্য জনকে মারা হয়েছিলো বলে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিলো এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন যিনি দেশের জন্য আপ্রাণ লড়াই করেছিলেন এবং বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো অবশেষে তাঁর মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি এক বিমান দুর্ঘটনায় তাঁর প্রাণ হারায় বলে জানা যায় এছাড়াও বিনয় বাদল দীনেশ এবং মাস্টারদা সূর্য সেন তিনিও এই আমাদের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রচুর লড়াই করেছিলেন তিনি ছিলেন অঙ্কের মাস্টার তিনি তাঁর টিউশানে পড়াশোনার সাথে সাথে ছাত্রদের বলতেন চট্টগ্রাম শহরে ওই রেল অপিসে আগুন ধরিয়ে দেওয়ার কথা এই ধরনের নানা গল্প এবং এই ঐতিহাসিক মানুষদের প্রেরণায় আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন করে মানুষ স্বাধীনতার পথে এগিয়ে এখন অনেকটা ভালোই আছে আজ ইংরেজদের লড়াই থেকে রক্ষা পেয়েছে মানুষ এখন বাঙালি মেয়েরা চারিদিকে বেরাতে পারছে আগে ইংরেজদের আমলে এইভাবে তারা বেরাতে পারতো না রাস্তায় বেরালেই অত্যাচার চলতো ইংরেজদের এই ধরনের ঘটনা আমাদের স্বাধীনতা আন্দোলনে প্রচুর উল্লেখ আছে